দেখুন সব পাখিই কিন্তু খুব সুন্দর ঠিক আছে আর আমাদের দেখতেও মজা লাগে সব পাখিকেই আমাদের দেখতে খুব মজা লাগে কিন্তু এখন কী বলুন তো এখন অনেক রকমের পাখি না বিলুপ্ত হয়ে গিয়েছে যেগুলোকে আর চোখে দেখা যায় না যেমন আপনি শকুনের কথাই ধরুন না আগে মানুষ কী করত গ্রামে গঞ্জে গরু পুষত বাড়িতে গরু মারা গেলে আমরা কোথায় ফেলি ভাগাড়ে ঠিক আছে শকুন দেখবেন গরু ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু খেতে আসত কিন্তু আমরা এখন অনেক আধুনিক হয়ে গিয়েছি এখন আর কেউ বাড়িতে গরু পোষে না অতএব শকুনও আর খেতে আসে না আর আমরা আর শকুনকে একদমই দেখতে পাই না আরও যেমন ধরুন কিছু পাখি আছে বুলবুলি চড়ুই এই পাখিগুলোর কথাই যদি আপনি ধরুন কী বলুন তো আগে মানুষ ধান চাষ করলে ধান শুকোতে দিলেই বুলবুলি চড়ুই এরা ধান খেতে আসত ঠিক আছে কিন্তু এখন মানুষ ধান চাষ করে কম বেশি করলে কী হবে বলুন তো এই যে বুলবুলি চড়ুই পাখিগুলোকে না অনেক মানুষ ধরে নিয়ে যাচ্ছে যার ফলে আমরা এই পাখিগুলোকে আর দেখতে পাই না কিন্তু কী বলুন তো আমি তো আগেই বলেছিলাম যে আমার ছাদে আমি একটা ছায়ার ব্যবস্থা করেছি বাটিতে জল থাকে আমি দানা শস্য ছড়িয়ে রাখি এইগুলো করার ফলে কী বলুন তো এই বিলুপ্ত পাখিগুলো না আমার ছাদে আসে এই চড়ুই বুলবুলি এই পাখিগুলো আমার ছাদে আসে বলে আমি কিন্তু এদেরকে দেখতে পাই মাঝেসাঝে দেখতে পাই সব সময় বলব না মাঝেসাঝে দেখতে পাই